হ্যালো এটা কি পুলিশ স্টেশন বলছেন আমি বার্নপুর থেকে আসানসোল যাচ্ছিলাম বাসে করে তো আমি আমার ভুলবশত ব্যাগটা বাসের মধ্যেই রয়ে গেছে আর আমি নেমে গেছি তো ব্যাগটা পাওয়ার জন্য কী কী কী করতে হবে আমি এখন চিত্রাতে আছি আমি বার্নপুর বাস স্ট্যান্ড থেকে আসানসোল যাওয়ার জন্য বাসটায় চেপেছিলাম আমি চিত্রায় নেমে গেছি কারণ আমার মা ফোন করেছিলো এমারজেন্সিতে আমি ব্যাগটা নিতে ভুলে গেছি হ্যাঁ আমার ব্যাগটা অনেক হ্যাঁ অনেক ইম্পর্ট্যান্ট কাগজপত্র আছে যদি পাওয়া যায় যদি না পাওয়া যায় খুব অসুবিধায় পড়ে যাবো ও ছটার মধ্যে ঢুকে যাবে আমি নেমেছি পাঁচটা দশে না না আমার পাশে তো একটা দিদি দিদি বসছিলো ও ও দেখে তো মনে হলো না ওমনি যে চুরি ফুরি করবে আমার ব্যাগটা বাংকারে রাখা আছে আর কি আচ্ছা আচ্ছা অল্প অল্প যদি জলদি করতেন ভালো হতো কারণ ব্যাগে অনেক ইম্পর্ট্যান্ট কাগজ আছে তো ঠিক ঠিক আছে আচ্ছা আমি আসছি